আপনার এলাকায় উপলব্ধ কিছু পরিবহণ সুবিধা কি কি যা পর্যটকরা পেতে পারে আমার এলাকায় পর্যটকরা যে পরিবহণ সুবিধা পেতে পারেন সেগুলি হল বাস ট্রেন অটোরিক্সা টোটো যেটা টোটো আমদের খুবই একটি জনপ্রিয় পরিবহণ হয়ে গেছে আমরা টোটোতে সহজেই এদিক ওদিক যেতে পারি আর স্বল্প ক্রয়ে আমরা বেশি জায়গা পরিবহণ করতে পারি এছাড়াও আমরা ট্যাক্সিতেও যেতে পারি অটোরিক্সাতেও যেতে পারি ট্রেনেও যেতে পারি আমাদের এখানে ট্রেন আছে ট্রেনে পরিবহণ খুব সুন্দর তাছাড়া যদি কেউ না এ করতে পারে আমরা এখন অনলাইন থেকে ট্যাক্সি বুক করতে পারি ট্যাক্সিতে আমরা নানান জায়গায় ঘুরতে পারি অটোরিক্সাতেও আমরা তাই অটোরিক্সাতে আমরা অনেকেই নিতে পারি না বা বাসে অনেক ভিড় থাকাকালীন আমরা সেই বাসটাকেও আমরা অ্যাভোয়েড করি অটোরিক্সা অ্যাভোয়েড করি সেই কারণে আমরা এখন বেশিরভাগই টোটোতে যানবাহন করি টোটোতে যাতায়াত করা খুব বেশি পছন্দের মধ্যে পড়ছে টোটোতে আমরা যাতায়াত করতে এতোটাই ভালোবাসি যে আমাদের অটোরিক্সা যেগুলি সেগুলো ছাড়া যারাই করছে তারাই সব টোটোতে পরিবহণ করে টোটো আমদের স্বল্প পরিমাণ মূল্যের মধ্যে আমাদের এক জায়গা থেকে আর এক জায়গায় ইয়ে করে ট্যাক্সির মূল্যটা খুব বেশি হওয়ায় আমরা মধ্যবিত্ত যারা তারা ট্যাক্সিটা অ্যাভোয়েড করি অটোরিক্সাটাও অনেকে আবার সামাল দিতে পারে না অটোরিক্সাটাও অ্যাভোয়েড করি বাস বাসটা বাসে আমাদের অনেকেরই আছে সাধারণত মেয়েরা বাসে জার্নিটা জারকিং যেটা হয় সেটাতে ভমিটিং করে সেইজন্য তারা বাসটা অ্যাভোয়েড করে ট্রেন ট্রেনে আমরা যেতেই পারি ট্রেনের পরিবহণের সুবিধা খুব কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে স্টেশন নেই সেই কারণে আমরা টোটোটা খুব সহজে নিতে পারি টোটোতে ঠিক টোটোতে আমরা বেশ আরামে শান্তিতে আমাদের বয়স্কদের বলুন বা বাচ্চাদেরকে নিয়ে পরে আমরা সেই যাতায়াত করার জন্য খুব সেফভাবে আমরা সেখানে যেতে পারি